হ্যালো মিন্টুদা বলছি আমরা তো অনেক দিন থেকেই কাজ খুঁজে বেড়াচ্ছি তো কলকাতা তো কলকাতা সেটাই তো তো কলকাতায় গেলে কেমন হবে বলো দেখি ওখানে তো অনেক কলকারখানা আছে তো আমি দেখেছি আমাদের গ্রামের যারা গেছে কলকাতা তারা ওখানে কাজ খুঁজে নিয়েছে এবং ওখানে এখন আছে কলকাতায় হয়তো কাজ করছে হুম তুমি কী বলছ জলপাইগুড়িতে কি খরচ কম মানে থাকা খাওয়া কি কোম্পানির না যে যার নিজেদের কিন্তু তোমার এখানে কোম্পানি এখানে তোমাকে খাওয়াটা দিয়ে দেবে থাকাটা তোমার নিজের খা শুধু আমাদের থাকার ব্যবস্থাটা করলেই হচ্ছে এখানে ওরা খাওয়ার ব্যবস্থা করে দেবে কথা বলছিলাম ওরা স্যালারিটা একটু কম দেবে বলছে ওরা সাত হাজার বলছে হ্যাঁ হুম সেটাও ঠিক আর ওরা তো থাকা খাওয়া কিছু দেবে না হ্যাঁ বেশি দিচ্ছে আর এরা খাওয়া দিচ্ছে বলে দু হাজার টাকা কম হুম কলকাতা যাওয়াই ভালো মনে হচ্ছে জলপাইগুড়ির থেকে

হ্যাঁ হ্যাঁ একসাথেই তো যাবো ঠিক আছে তাহলে আমি যোগাযোগ করছি ঠিক আছে